এখনকার লোকেরা বিয়েতে কনেকে অনেক কিছুই উপহার দেয় তারা কনেকে খুব ভালোবাসে তাই বিয়েতে যখন তারা বিদায় দেয় উপহার দিয়েই পাঠায় যেমন বিয়েতে তাদেরকে পোশাক সোনা গয়না সোনার যত রকম জিনিস তারা ভালোবাসে গলার হার চুড়ি আংটি কানের এ সবগুলিই দেওয়া হয় তার সাথে সাথে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিস যেমন ফ্রিজ ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি মাইক্রোওভেন মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার এই সব দেওয়া হয় তার সাথে সাথে ফার্নিচার যেমন খাট আলমারি আয়না সোফা টেবিল চেয়ার এগুলোও দেওয়া হয় এছাড়া কনের প্রিয় জিনিস কিছু থাকলে সেগুলোও দেওয়া হয় এখন গাড়িও দেয় অনেকে কনেরা গাড়ি নিয়ে যায় তার সাথে সাথে জমি জায়গা বাড়ি ফ্ল্যাট এগুলোও কিনে দেয় কনের বাবারা কনের বাবারা কনেকে সব রকম ইচ্ছামতো উপহার দিয়েই বাড়ি থেকে বিদায় দেয় এবং বিয়ে দেয় যাতে তারা সুখী থাকতে পারে এবং খুব ভালো থাকতে পারে যৌতুক পশ্চিমবঙ্গে যৌতুক অনেকটাই কমে গেছে তবুও এক এক দুই পারসেন্ট মানুষ যৌতুক নিয়ে থাকে তারা যে সব যৌতুকগুলোর চাহিদা করে থাকে তাদেরকে তা কনের বাবারা সাধ্য মতো দেওয়ার চেষ্টা করে